না আমি সেরকমভাবে নির্বাচনের সময় সমস্যার সম্মুখীন হইনি কারণ আমাদের জায়গাটা খুবই শান্তিপূর্ণ হ্যাঁ তবে শুনেছি অনেক জায়গায় অনেক সমস্যা হয়